আমার প্রিয় ঋতু হল বসন্তকাল কারণ বসন্তের এই সময়টাতে সকালে কুয়াশা থাকে কম ভোরের দিকে হালকা শীত সকালে বিছানা ছেড়ে সহজে উঠতে প্রাকৃতির মধ্যে ঘুরে আসতে মন চায় শীতের লেপ তোশকের সময় তুলে রাখা অনেকে সোয়েটার জ্যাকেট কোর্ট এছাড়া হাল্কা পোশাক পরা শুরু করে আমি বসন্ত সরস্বতী পুজো হয় হোলি উৎসব হয় খুব আনন্দ হয় বাইরে ঘুরতে যেতে ভালো লাগে বাইরে ঘুরতে যেতে ভালো লাগে এই সময় প্রাকৃতি নতুন রূপে সাজে গাছের পাতা গুলো ঝরে নতুন পাতা গজাতে শুরু করে নানান রঙের ফুলে ভরে ওঠে গাছ পাখিরা মনের আনন্দে গায় বসন্তের ফুল মনের মানেই রঙের মেলা মনটা হয়ে ওঠে ফুরফুরে এই সময় শীতের তীব্রতা ও রোদের তেজ থাকে কম মনেও কম পরিবর্তন আসে এই সময় উষ্ণতা মানুষের মধ্যে জড়তা দূর করে খুব ভালো লাগে এই জন্যে আমার বসন্তকাল